গ্রামাঞ্চলের মানুষের ওজন বাড়ানোর জনপ্রিয় কিছু ঘরোয়া পদ্ধতি হলো গ্রামাঞ্চলের মানুষের আলাদা করে ঘরোয়া পদ্ধতি কিছু নেই তারা মনে করে যে ওজন বাড়ানোর জন্যে বেশি বেশি করে খেতে হবে ছেলে মেয়ে যদি একটু রোগা হয়ে যায় তো সকালে একবার খাওয়ায় সকালে খাওয়ানোর পরে দশটার দিকে আবার খাওয়ায় আবার দুপুরে খাওয়ানোর পরে আবার বিকালের দিকে খাওয়ায় আবার রাতে খাওয়া দেয় অন্তত দিনে পাঁচবার করে খাওয়ায় তো মাছ মাংস ডিম ডাল এগুলো তো আছে এমনকি যেটা মনে করে যে শাক সবজি বেশি খাওয়াতে হবে শাক সবজি খাওয়ালে বাচ্চাদের বা বড়দের স্বাস্থ্য ঠিক থাকবে ওজন বাড়বে গ্রামাঞ্চলের মানুষের শহরের মানুষের মতো তো বেশি জ্ঞান নেই তা ওরা যেটা বোঝে যে খাবার টাবার একটু বেশি খেলে শাক সবজি বেশি খেলে তবেই ওজন বাড়ে ব্যস এটুকুই